আমার স্বপ্নের ও প্রিয় শহর হল আদ্রা যেখানে আমি আমার সব প্রিয় জিনিস পেয়ে থাকি সকালে আমার ঘুম ভাঙ্গে ট্রেনের হর্ন দিয়ে এবং রাত্রে ঘুমোই ট্রেনের হর্ন দিয়ে কারণ আমার আদ্রা স্টেশনের সামনেই বাড়ি যেখানেই নানারকম গাছপালা থেকে শুরু করে রয়েছে সাহেব বাঁধ ঘোরার খুব একটা সুন্দর জায়গা বিকেলে যাওয়ার জন্য খুব সুন্দর জায়গা ঘুম থেকে উঠে আমি শহরের সামনেই বাজার করতে যাই বাজারে বিভিন্ন মানুষজনের ভিড় হয় এখানে ভিড়ে আমি আমার পরিচিতদের সাথে দেখা হলে তাদের সাথে কথা বার্তা বলি এবং আমার শহর খুব সুন্দর শিক্ষাপূর্ণ মানুষের নিয়ে এই শহর এই শহরে রয়েছে রেলের কর্মী রয়েছে শিক্ষক রয়েছে আরও অনেক কর্মজীবী মানুষ এখানে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে